হ্যাঁ আর বডি ওয়াশটা আমি যেটা কিনেছি বডি ওয়াশটা নিভিয়ার এটা ভালোর তো গুণ ছিল কিন্তু এখানে আবার কিছু নেগেটিভ জিনিস দেখতে পাচ্ছি বডি ওয়াশটা ব্যবহার করার পর আমার স্কিনের মধ্যে কিছু র্যাশ বেরিয়ে যাচ্ছে তো আমার এই স্কিনে হয়তো এটা স্যুট করছে না যার জন্য এটা একটা নেগেটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি